আমি আঁকা বাঁকা রাস্তায় গেছি পাহাড়ি রাস্তায় গেছি উঁচু নিচু রাস্তা মানে এমন এমন রাস্তায় গিয়েছি যে রাস্তায় মানুষ গেলেই মানে লজ্জা পাবে মানে হেঁটে গেয়ে হেঁটে যেতে গেলেও লজ্জা লাগে সেসব রাস্তায়ও গিয়েছি তবে সব রাস্তায় বাইক চালাতে গেলে মানে একটা একটা রাস্তা হিসেবে বাইক মানে এক এক রকমভাবে চালাতে হয় যে রকম মানে আমরা যে রকম হাঁটতে গেলে হাঁটতে গেলে একটা বিভিন্ন একটা মানে এ আমরা দেখি যে আমরা এখানটায় আমরা পা দেবো কি দেবো না এই জায়গাটা পিছল জায়গা এখানটায় কেমনভাবে পা দিলে আমার মানে পাটা স্লিপ করবে না হ্যাঁ আমরা যে রকম মানে হাঁটতে গেলে যে রকমভাবে মানে ভাবনাচিন্তা করে হাঁটি যে এইখানটায় পা দিলে হবে না এখানটায় কাদা হুম বা এখানটায় স্লিপ হ্যাঁ এখানটায় পা যে বাই চান্স ক্রমে কোনো কোনো বসতে যদি আমাদেরায় স্লিপ জায়গায় পা দিতে হয় তাহলে সেটা আমরা যেভাবে দিই সেটা বাইকের ক্ষেত্রেও তেমনই আছে বাইকের দুটো চাকা মনে করতে হবে আমাদের দুটো তা তুমি সেই খোঁড়া রাস্তায় যাও আর তোমার আছে যে কোনো রাস্তায় যাও না কেন বাইকের দুটো চাকা আমাদের দুটো পা এবারে তোমার স্লিপ স্লিপ জায়গায় স্লিপ স্লিপ জায়গায় গেলে তোমার পা যেমনভাবে ঠিক দেবে তোমার বাইকের চাকাটাও স্লিপ জায়গায় গেলে দে তেমনভাবেই যাবে তাহলে তোমার মানে কোনো অসুবিধা হবে না আর যাচ্ছে খোঁড়ার রাস্তায় গেলে যে রকমভাবে আমরা মানে খোঁড়ার রাস্তায় যেমনভাবে আর কি পা ফেলি হ্যাঁ দেখা যাচ্ছে উঁচু নিচু রাস্তায় হ্যাঁ আমার একটু পা উঁচু করে ফেলতে হবে বা নিচু করে ফেলতে হবে ওরকম বাইকের চাকাটাও ওরকম যেভাবে মানে মানে নিয়ে গেলে ভালো হবে সেইভাবে এসবগুলো একটা মানে কী বলতো বাইক চালাতে চালাতে একটা মানে তোমার একটা নলেজের মধ্যে এসে যাবে যে তোমার হচ্ছে কীভাবে কীভাবে মানে বাইক মানে খোরা রাস্তায় কীভাবে যে যেতে হবে আর উঁচু নিচু রাস্তায় কীভাবে বাইক নিয়ে চলতে হবে তবে আমি তো অনেক রাস্তায় মোটামুটি গিয়েছি তো আমার এই মানে প্লেন রাস্তার মতন মজা কোনো রাস্তায় নেই তোমরা মানে কোনো রাস্তায় খুঁজে পাওয়া যাবে না আমি কি আশা করি কেউই খুঁজে পাবে না প্লেন রাস্তায় যে মজা সে মজাটা মানে অন্য কোনো রাস্তায় নেই দ্বিতীয়ত এবার মানুষের জীবনে তো সব সময় তো সব কিছুই সমাধান নয় যে উঁচু নিচু রাস্তা বা খোঁড়া রাস্তা ওইখানে গেলে হবে না সেখানে যদি আমার যদি যাওয়ার হয় তা সে উঁচু নিচু কী আর ঘোড়া কী আর প্লেন কী আমার তো যেতেই হবে কিছু তো করার নেই সেই সূত্রে আমাদের উঁচু নিচু জায়গায়ও মানে বাইক নিয়ে যেতে হবে নিচু সমান রাস্তায়ও যেতে হবে মানে যেখানে মানে যাওয়ার হবে সেখানে আমাদের তো যেতেই হবে বাইক নিয়ে কারণ বাইক থাকলে তো মানুষ আর হাঁটতে ফাটতে চায় না বাইক মানে থাকলে সবাই চায় যে আমি একটু বাইক নিয়েই চলাফেরা করবো বা বাইক নিয়ে হাঁটাচলা করবো হ্যাঁ বাইক নিয়ে যেখানে যাই তখন বাইক নিয়েই যাই সেই সূত্রে যখন তুমি যখন মানে মানে খোঁড়া রাস্তায় যাবে সেইভাবে তুমি বাইক কন্ট্রোল চা কন্ট্রোল করবে চাকা সেইভাবে নিয়ে যাবে স্লিপ রাস্তায় যখন যাবে তখন মানে চাকা কীভাবে গেলে কত স্পিডে গেলে তুমি ঠিকভাবে যেতে পারবে সেইভাবে তোমাকে যেতে হবে আর খোঁড়ার রাস্তায় গেলে কত স্পিডে গেলে তোমার মানে হবে সেইভাবেই তোমাকে চলতে হবে তবে আমি সব রাস্তায় ঘুরে দেখেছি তবে সমান রাস্তার মতন মজা কোনো রাস্তাই নেই